পাঁচ লক্ষ কুড়ি হাজার পাঁচশো তেইশ ছ লক্ষ পনেরো হাজার পাঁচশো তিন তিন লক্ষ চল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ চার লক্ষ বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশ সাত লক্ষ তেইশ হাজার দুশো পঞ্চান্ন